হ্যাঁ হ্যালো বলছি যে আপনি হোটেল পাড়া থেকে বলছেন বলছি যে আপনি শুনলাম যে আপনার ঘর ভাড়া দেওয়া ভাড়া দেবেন তো আপনাদের আমি আমি তালদি থেকে বলছি বলছি আমাদের তো ঘর ভাড়া নিতাম তো আপনার বলুন আপনার কত কী লাগবে ঘর ভাড়ায় ফ্যামিলি আমরা চারজন

হ্যাঁ চারজনই থাকব ও লাইট বিল আলাদা তাহলে লাইট বিল ছেড়ে পাঁচ হাজার না কি ও আচ্ছা ঠিক আছে তো আম আমি ও এক বছরের জন্য আমি থাকতাম তো কখন কী এইসব আপনার সাথে একটা চুক্তি করতে চাই তো বলুন আচ্ছা ও তা আপনার ও আচ্ছা ঠিক আছে